হ্যাঁ হ্যালো ক্যাব ড্রাইভার বলছেন হ্যাঁ তো আমার একটা ক্যাব লাগবে আমি বুক করতে চাই তো হচ্ছে হবে কি পাওয়া যাবে ক্যাব ও আচ্ছা তো আমার মা বাবা তো কলকাতাতে থাকে তো সেখান থেকে এখানকে আসবে নদিয়া জেলাকে আসবে তো সেই জন্যই আমি জানতে চাইছি যে এ পাওয়া যাবে কি না হ্যাঁ তো আমার মা বাবা ন দশই ডিসেম্বর আসবে আমাদের বাড়ি আচ্ছা তো সেই ক্ষেত্রে পাওয়া যাবে কি না সেটা জানার জন্যই কল করেছিলাম তো আমার তাহলে তাহলে পাওয়া যখন যাবে তাহলে আমার মা বাবা আসবে দশই ডিসেম্বর এর সন্ধে সাতটা নাগাদ ও তাদেরকে নিয়ে আসলেই হবে এখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যাবে তো তারা সন্ধে ছাড়া তো ফাঁকা পাবে না তারা কাজ সেরে তারপরে এখানকে আসবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলছি যে তাহলে আপনি আমার বাবা মায়ের নাম্বারটা নিতে পারেন তো তাহলে নিন নাইন এইট তিনটে জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল ফোর তো এই নাম্বারটাতেই আপনি কল করবেন আমার বাবাকে পেয়ে যাবেন তো এই নাম্বারটাতে কল করে তারপরে আপনি যাবেন আমি এখানে আপনাকে টাইমটা বলে দিচ্ছি তবু আপনি যেহেতু নিয়ে যাবেন গাড়িটা সেক্ষেত্রে আপনার সাথে তাদের ঠিক মতনভাবে যোগাযোগ করার জন্য নাম্বারটা নেওয়াই জরুরি তো আচ্ছা ঠিক আছে তো আপনি কত টাকা নেবেন সেটা বললে একটু ভালো হত কারণ পেমেন্টটা আমিই করব আচ্ছা ঠিক আছে তো পাঁচ হাজার টাকা একটু কম করা যায় না একটু দেখেশুনে করে নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওদেরকে নিয়ে চলে আসবেন কিন্তু পেমেন্টটা এখানে আমি আসলেই করব ঠিক আছে